হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুজোর সময় তো হ্যাঁ এই দিওয়ালি অফার চলছে না ওই জন্য ডিসকাউন্ট আছে আর কি ফোনগুলোর ওপর আপনি কোন ব্র্যান্ডের মোবাইল নিতে চান যদি একটু বলেন আর কি তাহলে আমি আপনাকে মানে অফারগুলো সম্পর্কে একটু বলতে পারবো কোন মোবাইলে কি অফার আছে আচ্ছা দেখুন আমাদের এখানে রেডমি রিয়েলমি ভিভো ওপো থেকে শুরু করে সমস্ত রকম কোম্পানিরই মোবাইল আপনি পেয়ে যাবেন তো ব্যাপার হচ্ছে আপনার বাজেটটা কতো একটু যদি বলেন তাহলে বলতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন রিয়েলমির রিয়েলমিও একটা ভালো ব্র্যান্ড রিয়েলমি অনেকগুলো স্পেসিফিক ফোন বার করেছে যেগুলো র্যাম রমের কোয়ালিটি অনেক ভালো তো এছাড়াও ভিভো কোম্পানির একটা ফোন আছে যেটা যেটাও আপনি চাইলে দেখতে পারেন ওরও র্যাম রম এবং ক্যামেরাটাও খুব ভালো আর বেসিক্যালি যেটা ফোনের মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে স্টোরেজ ফোনের স্টোরেজটাও অনেকটা বেশি আর কি ভিভোর ফোনে তো আপনি কতো টাকার মধ্যে নিতে চান আমাকে একটু বলুন আচ্ছা ঠিক আছে যদি দেখুন ভিভোর একটা ফোন রয়েছে এই ভিভো টি টু প্রো যেটা আমাদের মানে এমনি সময়ে দাম থাকে প্রায় পঁচিশ হাজার টাকার মতো কিন্তু এবারে দিওয়ালি অফারে ওটা কুড়ি হাজার টাকা দামে আসছে ঠিক আছে ওটাতে আট জিবি র্যাম আর একশো আঠাশ জিবি রম পাবেন আর মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন আর ভিভো ওয়াই থার্টি ফাইভ ভিভোর ওয়াই সিরিজটাও ভালো কিন্তু ওয়াই থার্টি ফাইভ আপনি যেটা বলছেন ওটা একটু মানে পুরনো মডেল আর কি মানে ওটা অনেক আগে বার করেছে কোম্পানি যেটা আপনাকে বলছি ওইগুলো একটু নতুন মডেল মানে এই নতুন এখন পুজোর সময় বেরিয়েছে এবার আপনি যদি বলেন ভিভো ওয়াই থার্টি ফাইভ নেবেন তাহলে আমার অসুবিধা নেই আপনি নিতেই পারেন কারণ ওটাও ভালো খারাপ নয় কিন্তু ওটার র্যাম রমটা একটু কম আছে আর কি আমার দোকানটা হচ্ছে ওই পূর্ব মেদিনীপুরের তমলুক বাস স্ট্যান্ড জানেন তো ওই স্ট্যান্ড থেকে সোজা এসেই বাঁদিকে একটা গলি পড়বে ওইখানে আমার দোকানটা ঠিক আছে মোবাইল ওয়ার্ল্ড দোকানটার নাম দেখবেন মোবাইল ওয়ার্ল্ড আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি দোকানে আসুন এসেই তারপর দেখে শুনেই নিবেন আপনার যেইটা পছন্দ হবে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে হুম হুম হুম